আমার গ্রামে জলের কোনও সমস্যা নেই আমি নদীর ধারেই থাকি কোনও অসুবিধা হয় না আমার আমাদের এখানে দুশো ফুট খুঁড়লে মিষ্টি পানীয় জল ওঠে তাই জন্যে বাড়িতে আমি সাবমারসিব্ল লাগিয়েছি বাড়িতে বয়স্ক লোক আছে কল পাম্প করার কেউ নেই সাবমারসিব্ল পাম্প লাগিয়েছি ওপরে জলের ট্যাঙ্ক আছে গরমকালে ঠাণ্ডা জল ওঠে আর শীতকালে গরম জল ওঠে একদম মিষ্টি পানীয় জল কোনও অসুবিধা হয় না আর গ্রামেও তো কোনও অসুবিধাই নেই গ্রামেও পাড়ায় পাড়ায় সাবমারসিব্ল বসানো আছে ওই যার ইচ্ছা হয় বাড়িতে সাবমারসিব্ল লাগিয়ে নেয় তা সুবিধার জন্যে বয়স্ক লোকের জন্যে আমি খুশি আছি হ্যাপিও আছি কোনও অসুবিধা নেই আমার একদম কোনও গ্রামে কোনও জলের জন্যে কোনও সমস্যা নেই